ভারতের যে শিক্ষাকে উৎসাহিত করার জন্য মেয়েদের বা ছেলেদের যে সাইকেল দেওয়া হয়েছে সেটা খুবই ভালো কারণ বাচ্ছারা যাতে ইস স্কুলে তাতাড়ি ঠিক টাইমে পৌঁছাতে পারে আর বা ঠিক টাইমে তাদের ছুটি হলে বাড়িতে চলে আসতে পারে

আর অনেক বাচ্ছাদের আবার একটা সাইকেল চালানোর একটা ইচ্ছা থাকে যে একটা সাইকেল হলে ভালো হতো আর বাড়িতে এসে বায়না করে অনেক বাড়িতে বায়না করে কিন্তু কিনে দেওয়ার সামর্থ্য থাকে না মা বাবাদের যে হ্যাঁ অনেক বাড়িতেই আছে যে হয় যে তাদের সামর্থ্য নেই এই মুহূর্তে সাইকেল কিনে দেবার সেই সেক্ষেত্রে একটা সাইকেল পেলে তাদের খুবই ভালো লাগে যে হ্যাঁ ঠিক টাইমে তারা স্কুলেও পৌঁছাতে পারবে বা কোথাও পড়তে গ্যালেও ঠিক টাইমে সেই সাইকেলে করে গেল গিয়ে সেই ওখানে পৌঁছে মানে পড়াশুনা যেখানে পড়তে যায় সেখানে ঠিক টাইমে পৌঁছেও যেতে পারবে আর যদি বলেন ফোন ফোনটাও কিছু কিছু ক্ষেত্রে ভালো যেমন ফোনে অনেক আছে টিচাররা যে কোনো নোট হয়তো শেয়ার করে দিলো সেই নোটটা হয়তো কোনো লিতে পাল্লো না কোনো কিছু স্কুলে একটা কিছু আলোচনা হয়েছে সেই পড়াটা সেখানে সেই বাচ্ছাটা হয়তো অসুস্ততার কারণে যেতে পারে নি স্কুলে তখন সেটা শিক্ষিকারা কী করলো সেই বাচ্ছাদের নোটটা ও সেই মানে ফোনে দিয়ে দিলো সেই ফোন থেকে সেই বাচ্ছাটা দেখে নিলো যে আজগের ক্লাসরুমে কী কী পড়ানো হয়েছে বা ক্যা কী কী নোটস দেয়া হয়েছে তার পড়াশোনায় কোনো ব্যাঘাত ঘটলো না যে তারা জানতে পেরে গেল যে আজগের কী ক্লাসে হয়েছে বা কী শেখানো হয়েছে এক্ষেত্রে বলবো যে ফোন বা ল্যাপটপ দেয়া বা সাইকেল দেওয়া আমার মতে ভালোই হয়েছে আর সব ক্ষেত্রেই ভালো